দুই পাঁচ দু হাজার এগারো আট ছয় দু হাজার কুড়ি নয় দশ দু হাজার পনেরো দশ বারো দু হাজার তেইশ কুড়ি দশ দু হাজার নয়